এখনকার গেমগুলিতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থাকায় আমার আর গেম খেলতে কাউকে সঙ্গী হিসেবে লাগে না কাউকে আর বলতে হয় না যে আমাকে একটু সময় দে আমি তোর সঙ্গে গেম খেলবো এই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে আমি একা একাই বাড়িতে বসে যখন আমি ফাঁকা সময় পাই তখন গেম খেলতে পারি এবং আমি আমার ফাঁকা সময় কাটাতে পারি